পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সেরকমভাবে লিঙ্গ বৈষম্য কিছু দেখা যায় না বৈষম্য সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় থাকলেও আমার হয়তো সমস্যা সে সম্পর্কে অতটা জানা নেই তবে মোটামুটি যে নীতি সরকার নিচ্ছে তাতে যদি ভালো ঠিকমতো উদ্যোগ গ্রহণ করে সে সম্বন্ধে বিভিন্ন তথ্য হয়তো আমার পুরোপুরি জানা নেই তবে মোটামুটি পশ্চিমবঙ্গে এই লিঙ্গ বৈষম্যটা নেই